আমি আজ থেকে পনেরো দিন আগে একটা টি ভি কিনেছিলাম আজকে টিভিটা দেখছি খুব খারাপ ছবিটা ঝিলঝিল করছে সাউন্ড খুব ভ্যার ভ্যার করছে